হ্যালো কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ দেখুন আমাদের এখানে নতুন প্যাকেজ বলতে একটা সিকিম যাওয়ার একটা ট্যুর চলছে ঠিক আছে সেটা হচ্ছে থ্রি নাইটস ফোর ডেজের জন্য তো এই প্যাকেজটাতে আপনি মোটামুটি সব কিছুই পাবেন যেমন হচ্ছে খুব ভালো একটা হোটেল পাবেন সেখানে থাকার মতোন ঠিক আছে আর এখানে সেরকম বলতে খাওয়া দাওয়া সেরকম সবই দেওয়া হবে আমাদের এখান থেকেই দেওয়া হবে ঠিক আছে আর যাওয়ার জন্য আমাদের এখানে একটা ভালো বাস আর কি মানে ভাড়া করা হয়েছে সে বাসে করেই আমরা যাবো আর সে বাসটাতে কোনো জার্নি হবে না ঠিক আছে আর বলুন কী জানতে চাইছেন আপনি হ্যাঁ এটা হচ্ছে থ্রি নাইট ফোর ডেজের জন্য মানে তিন রাত্রি আর চারদিন ঠিক আছে হ্যাঁ দেখুন আমাদের এখানে যে থ্রি নাইট ফোর ডেজের জন্য আমরা যে প্ল্যানিংটা করছি এটা এটার টোটাল প্যাকেজ হচ্ছে কুড়ি হাজার টাকা ঠিক আছে তো এই কুড়ি হাজার টাকার মধ্যেই আপনাকে সব কিছু এখানে দেখানো হবে সব কিছু এখানে ঘোরানো হবে ঠিক আছে আলাদা করে আর কোনো টাকা লাগবে না ঠিক আছে এছাড়াও আপনার যদি নিজের পছন্দের কোনো কিছু জিনিস কেনা হয় কি হয় সেটা আপনি আপনার নিজের পকেট থেকেই দেবেন অবশ্যই ঠিক আছে হ্যাঁ আর কিছু জানার আছে বলুন হ্যাঁ দেখুন এটা আমরা প্যাকেজটা এই জাস্ট কিছুদিন আগেই তৈরি করলাম ঠিক আছে তো এটা আমরা চেষ্টা করছি যে পনেরোই জুনের মধ্যেই আর কি বাসটা ছাড়বো ঠিক আছে তো বাসটাতে গেলে কোনো আপনার অসুবিধা হবে না ঠিক আছে কারণ বাসটাও টোটালি এসিতেই আছে এসি বাস আছে কোনো গরমের কোনোকিছু মানে অসুবিধা হবে না আর আপনি এসিতে না নন এসিতে থাকবেন বলুন না মানে আপনি যে হোটেলটা বলছেন তো সেই হোটেলে কি এসি থাকবে না নন এসি থাকবে আচ্ছা আপনি এসি হোটেলে থাকবেন তো ঠিক আছে তাহলে আপনার কুড়ি হাজার টাকার প্যাকেজই লাগবে কুড়ি হাজার টাকার প্যাকেজে আপনার এখানে সবকিছু ঘোরানো হয়ে যাবে ঠিক আছে তো আপনি হ্যাঁ বলুন হ্যাঁ অ্যাপ্লাই দেখুন এটা অ্যাপ্লাই করতে গেলে কিছুই না আপনি কাজ করুন আপনি আমাদের অফিসে চলে আসুন অফিসে এসে আপনি আমাকে আমার কাছে চলে আসুন আমার নাম হচ্ছে ব্রজেন চৌধুরি ঠিক আছে আমার কাছে এসে দেখা করুন আর আপনি এখানে জাস্ট নিজের সব আধার ডিটেলস ফিটেলস নিয়ে আসবেন কারণ একটা ট্রাভেলারের জন্যে সবকিছু ডিটেলসই দরকার ঠিক আছে ওগুলো নিয়ে আসবেন কোনো অসুবিধা নেই তারপর আমি সব ব্যবস্থা করে নেবো আপনার ঠিক আছে টিকিট ফিকিট সব আপনাকে দিয়ে দেবো হ্যাঁ বলুন আমার অ্যাড্রেস হচ্ছে আপনি কাজ করবেন আপনি আসানসোলের আসানসোলের রামধূনী মলের কাছে চলে আসবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসুন তাহলে হ্যাঁ রাখছি হুম